হ্যাঁ প্রতিনিয়ত আমাদের খবর আমরা পাচ্ছি খুব স্বাভাবিক মনে হয় মাঝে মাঝে কিছু ঘটনার খবর পাই আমাদের মনের দাগ কাটে সেই খবরটা আপনাদের সাথে আমি মানে আমার খুব প্রভাবশীল জীবনের খবর বা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করবো তা গল্পটি হচ্ছে গল্পটি বেশি দিনকার না এই কিছুদিন আগেকারই যে আর জি কর নিয়ে যে আর কি মামলাটা হয় ধর্ষণ তো সেই ধর্ষণে এত আন্দোলন এতো কিছু হলো তো প্রথমে তৃণমূল বা আর কি যে নেতারা কোনো স্টেপ নেয়নি বা আইনতভাবে আর কি কোনো স্টেপ নেয়নি বা খোঁজ পায়নি কে আর কি মেয়েটাকে ধর্ষণ করেছে এবং মেরে ফেলেছে

ওই হসপিটালে না গিয়ে দুর্নীতির কাজ হতো দুর্নীতি বলতে মেয়ে দেখে নিয়ে যে কাজ হয় সেই কাজ হতো

মেয়েটি ধর্ষণ করেছিল মেয়েটিকে খুব দুঃখ লেগেছিলো কারণ এরকম তো সবারই বোন ওখানে আছে তো সবারই মনে একটা আগুন জ্বলে গিয়েছিল যে যে করেছে তার জন্য ফাঁসি হোক এবং তিনি তিনি ধরা পড়েছিলেন এবং তিনি কিন্তু ধরা পড়া সত্ত্বেও তার পলিটিক্সের দিক থেকে জোর ছিলো কিন্তু সেই জোর খাটেনি এতো আন্দোলন হয়েছে এতো কিছু হয়েছে সেই জোর ঠেকাতে পারেনি তারা কারণ পুরো পাবলিক খেপে গিয়েছিল এই বিষয়টাকে নিয়ে পুরো পাবলিক বলতে পুরো মহল্লা পুরো আর কি পশ্চিমবঙ্গ আর কি খেপে গিয়েছিলো যে ওনার ফাঁসি হোক তো ওনাকে জীবনযাপন জেল দেওয়ার ঘোষণা হয়েছে তার মধ্যে অনেক আর কি অনেক কাহিনি আছে অত আর কি আপনারা হয়তো জানবেন অতো বলা সম্ভব না এখানে

বড়ো কাজ করেছিলেন এবং তাকে ফাঁসি দেওয়ার বদলে নাকি জীবনযাপন জেল আর কি কারাদণ্ডের দেওয়া হয় এরকম আর কি ঘোষণা হয়েছিলো তবু কিন্তু মানুষ তো থামেনি মানুষ তো কন্টিনিউ আন্দোলন চালিয়ে গেছে তো সেই সব সূত্রে তার নাকি আবার শুনলাম কিছুদিন পর ফাঁসি হবে তো এটাই আমার সব থেকে প্রভাবশীল খবর বলে আর মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই ব্যাপারটা কোনো দিনই ভুলতে পারবো না বা ভোলা যায়নি